আমার সবথেকে ভালো হল যে আমি কাজের মধ্যে থেকে খুব ঘুরতে ভালোবাসি এবং আমি কাজের থেকে সময় পেলেই আমি বাইরে ঘুরতে যাই এবং ঘুরলে আমার মনটা বড়ো আনন্দিত হয় আর নিজের ব্যাপারে আমার অনেকটা স্মৃতিচারণ করি নিজের কনফিডেন্স আর একগ্রতা আমি অর্জন করি বাইরে যখনই ঘুরতে বেরোই আর সেই জন্য আমার কাছে সব থেকে ভালো হল বাইরে ঘোরা চাই কাজের সূত্রে ঘোরা চাই আমি কাজের অবকাশে আমি বাইরে আউটিং করতে খুব ভালোবাসি